আমি বাইকের যত্ন নিই আমার বাইককে প্রতিদিন মুছে সেটিকে ভালোভাবে পরিষ্কার করে এবং মাঝে মাঝে হয়তো মাসে একবার করে সেটাকে সার্ভিসিং করিয়ে এবং আমি মনে করি যে বাইক চালানো ক্লান্তিকর হতে পারে কারণ সেটি অনেকটা আমাদের ব্রেনের উপর প্রেসার ফেলে এবং আমাদের শারীরিক কর্মক্ষমতাও অনেকটা কমিয়ে দেয় এছাড়া আমাদের এছাড়া আমাদের মাঝে মাঝে মেরুদণ্ডে ব্যাথা দেখা যায় বাইকে অনবরত বসে থাকার জন্য এবং আমি মনে করি যে এটাকে কিছুটা কমানো ভালো লংরুটের জন্য আমাকে সত্যিই বাইক কিছুটা হলেও অনুপ্রাণিত করে এবং আমি এর জন্য সতর্কতা অবলম্বন করি এবং আমি ওই জন্য সতর্কতা যে অবলম্বনগুলো করি সেগুলি হলো অবশ্যই হেলমেট পরি হেলমেট পরা হেলমেট পরি এছাড়া অবশ্যই চল্লিশ কিলোমিটারের ওপর কোনো দিন গাড়ি চালাই না এছাড়া আমি সবসময় গড়ির ঠিক মতো স্পিড লিমিট দেখে চালাই ইত্যাদি